হ্যাঁ আপনি কি কৃষক আপনার কতোটা জমিতে চাষ করেন আপনি দু বিঘে তিন বিঘে জমিতে আপনি বিভিন্ন রকম সবজি শুধু কি সবজি চাষ করেন না ধান গম এসবও চাষ করেন আপনি সবজি কীভাবে বিক্রি করেন আপনি আমি তো বাজারে সবজি বিক্রি করি সবজি বিক্রেতা আমরা কোনো পাইকারি আমরা আরতদারদের কাছে থেকে কিনি আমি যদি সরাসরি আপনার থেকে সবজিটা পাই তাহলে আমিও লাভবান হতে পারি আপনিও লাভবান হতে পারেন আমি আপনাকে ন্যায্য মূল্যটা আপনাকে দিতে পারি এবং আমিও বাজারে গিয়ে বিক্রিটা ঠিকঠাক করতে পারি আচ্ছা আপনি আপনি সবজি চাষ করে কি চাষ করেন কীটনাশকের স্প্রে করেন তো কৃষ্ণা কীটনাশক ব্যবহার করেন সবজি চাষেতে তাই তো আপনি আপনি যদি আপনি যেভাবে করছেন করুন আমি বলবো আপনি যদি জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে বাজারে কিন্তু জৈব সারের উৎপাদিত ফসল মানে যে সবজি সেগুলোর খুব চাহিদা আছে এবং তার দামেও বেশি আপনি যদি চেষ্টা করতে পারেন আপনি যদি ওইভাবে করেন আপনি করতে পারেন অবশ্যই ঠিক আছে ঠিক ঠিক আছে আমার একটা কল কল আসছে দিদি আমি একটু পরে কথা বলি আপনার সঙ্গে ঠিক আছে থ্যাঙ্ক ইউ